প্রযুক্তির অগ্রগতির ফলে জীবনের মান অনেকই উন্নত হয়েছে আমি স্মার্ট ফোন বা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন কাজ করি যেমন মোবাইল রিচার্জ করতে পারি রেলের টিকিট করতে পারি হোটেল বুকিং করতে পারি ব্যাংকিং পরিষেবাও পাই এবং বিভিন্ন কেনাকাটার ওপরে আমরা এই মোবাইল ফোন ব্যবহার করি গুগল পে ফোনপে ইত্যাদির মাধ্যমে অর্থ প্রদানও করতে পারি একে ওপরের পয়সার প্রয়োজন হলে আমরা মোবাইল টু মোবাইলে ট্রান্সফার করতে পারি স্মার্ট ফোন থেকে এই যে প্রযুক্তি খুবই আমাদের জীবনের মানকে উন্নত করেছে এবং খুবই উন্নত হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা আজ আমাদের বর্ডারে কি হচ্ছে না হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে খবর পাই যেমন পাকিস্তান বর্ডারে চায়নার বর্ডারে কি হচ্ছে না হচ্ছে সৈনিকের সাথে চায়নার আমাদের ভারতের সৈনিকের সথে চায়নার সৈনিকের যে সংঘর্ষ পাকিস্তানের সৈনিকের সাথে আমাদের দেশের সৈনিকের যে সংঘর্ষের কথা আমরা খুবই তাড়াতাড়ি জানতে পারি যেটা এই প্রযুক্তি না থাকলে সম্ভব হত না এই প্রযুক্তির আগে এগুলো কখনোই সম্ভব হত না আজ চিঠির পত্রের আদান প্রদান শেষ হয়ে গেছে এবং এই প্রযুক্তির ফলে আমরা একে ওপরের বাড়িতে শুভ কাজ হলে বিবাহ বার্ষিক বিবাহ হলে অন্নপ্রাশন হলে এই স্মার্ট ফোনের দ্বারাই আমরা এটা করে নিতে পারি তা আমাদের জীবনের মান এই প্রচুর উন্নত হয়েছে এই প্রযুক্তির ফলে